পুরুলিয়া জেলার বিখ্যাত কলেজ বলতে জেকে কলেজ জগন্নাথ কিশোর কলেজ আর নিস্তারিণী কলেজ এবং ঝালদার অচ্ছ্রুরাম মেমোরিয়াল কলেজ এই তিনটেই পুরুলিয়া জেলার বিখ্যাত কলেজ এখানে আমাদের পরিবারের আমার একটা ছোট্ট ভাই আছে যে এখন পাঠরত আর কলেজ যাওয়ার যদি রুট বলা যায় তাহলে পুরুলিয়া বাস স্ট্যান্ড থেকে বাসে করে যাওয়া যায় আবার না হলে টোটো ধরতে হবে আর যারা মানবাজার কিংবা বড়াবাজার বলরামপুর সাইড থেকে আসে তারা বেশিরভাগ সময়েই দুলমি মোড় নামে সেখান থেকে তারা পায়ে হেঁটে বাকিটা পথ কাটায় এবং কলেজে কলেজ যদি দেখা যায় পুরুলিয়ার জগন্নাথ কিশোর কলেজ এখানে ম্যাথামেটিক্স ডিপার্টমেন্টের জন্য খুবই বিখ্যাত ম্যাথামেটিক্স ছাড়া জিওগ্রাফি এবং ইংলিশ ডিপার্টমেন্টটার জন্য খুবই বিখ্যাত এছাড়াও রঘুনাথপুর কলেজ যেটা আছে সেখানে কেমিস্ট্রি ডিপার্টমেন্টটার খুবই ভালো ডিপার্টমেন্ট যেখানে নাম করা ডিপার্টমেন্ট সেখান থেকে বেশিরভাগ ছেলেই আইআইটি ক্র্যাক করে এরকম দেখা যায়